আমি বাজে আবহাওয়ায় কখনও শুটিং করার চেষ্টা করি না কিন্তু অনেক সময় করি যে ওটা বর্ষাকালে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে তখন ছাদের উপরে একটু আমরা একটু রিলস বানাই সাধারণত আমরা ঘরের বউ তো সেরকমভাবে শুটিং করি না আমরা রিলস বানাই ছোটো খাটো যেগুলো সবাই আনন্দ করি আনন্দ পাই নিজেরা ফেসবুকে দেওয়ার জন্য অনেক ছোটোখাটো ছবিও ছাড়ি ছবিও করি সেগুলোর জন্য একটা ভালো পরিবেশ হলেই ভালো হয় কিন্তু আমরা যে কোনো টাইমে বর্ষাকালেও করি শীতকালেও রিলস বানাই এমনকি গরমকালেও রিলস বানাই যখন যেমন আবহাওয়া তখন তেমনভাবেই আমরা ছোটো ছোটো ছবি বানানোর চেষ্টা করি আর আমার আশে পাশে অনেক ননদ আছে বা অনেক বান্ধবীরা আছে আমরা সবাই মিলে সেই রিলসগুলোতে খুব এনজয় করি খুব আনন্দ করি আর আমাদের এই যেমন বসন্তকালে কোকিল ডাকে সেই সময় আমরা সেই আনন্দেও অনেক ছবি ছবি তোলার চেষ্টা করি বর্ষাকালেও ঝিরঝির করে যখন বৃষ্টি নামে তখনও আমরা মানে সেই আবহাওয়ায় ছবি তুলি তারপর শীতকালে একটু হালকা কুয়াশা থাকে সেই কুয়াশার মধ্যেও আমরা অনেক ছবি তুলি